আপনার যোগ অনুশীলনের ধ্যান কি ভূমিকা পালন করে আগেকার মুনি ঋষিরা যেমন যোগ ধ্যান ব্যায়াম এসব করতেন এছাড়াও যোগ ব্যায়াম ধ্যান এমন একটা জিনিস এতে মানুষের মন প্রাণ সব শান্ত হয় এবং মস্তিষ্ক স্থির হয় এছাড়াও মানুষ যখন ও অতিরিক্ত রেগে যায় বা বা অসান্ত হয়ে ওঠে তখন তাকে যোগ ধ্যান জানে অনেকটা শান্ত করা যায় এছাড়াও

এছাড়াও যেমন আগেকার মানুষেরা যোগ ধ্যান জ্ঞান করতো আর এখনকার মানুষেরা ব্যায়াম বা